বিজ্ঞান বা প্রযুক্তিতে কেরিয়ার গড়তে হলে আমি একজন বন্ধু বা আত্মীয়কে সাধারণত সফ্টওয়্যার নিয়েই পড়াশোনা করতে বলবো কারণ এখন বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমেই সমস্ত রকম কাজ হচ্ছে সেই জন্য যদি সফ্টওয়্যার নিয়ে পড়াশোনা করে তাহলে তার কার্য খেরি কারিতা অনেক বেশি হবে এবং বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগও অনেক বেশি হবে এবং ভালো কেরিয়ার তৈরি করতে পারবে এবং আমাদের এখানে ভালো ব্যা কলেজ বা বিশ্ববিদ্যালয় বলতে খড়গপুর আই আই টিকেই ভালো বলে মনে হয়